আমি চারটে বিরিয়ানির প্যাকেট চারটে চিকেন চাপ ও দুটো ভারতীয় থালি অর্ডার করেছিলাম একটা সবজি থালি আর একটা নিরা আমিষ থালি তো আমি অর্ডারগুলি করেছিলাম আমার অফিসের ক্লার্কের জন্য কিন্তু যার জন্য আমি আমিষ থালিটি অর্ডার করেছিলাম তার আজকে নিরামিষ আছে তো আমি সেই থালিটা ক্যানসেল করতে চাই আর একটা বিরিয়ানিও ক্যানসেল করতে চাই আপনি ওটাকে ক্যানসেল করে দিন